আমার এলাকার লোকেরা সাধারণত কিছু কিছু জায়গায় ভ্রমণ করতে খুব ভালোবাসে তো তাদের মধ্যে আমরা তো পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বসবাস করি তো এই রাজ্যের মধ্যে অনেক রকমের স্মৃতিসৌধ তথা আরও অন্যান্য মন্দির মসজিদ ভাস্কর্যযুক্ত স্মৃতিসৌধ কিছু আছে তো সেখানে তারা যেতে পছন্দ করে এবং তারা সেখানকার সেই পরিবেশ বা তাদের সেই জায়গাগুলো আরও বেশি তাদের নলেজে রাখার জন্য তারা সেখানে গিয়ে থাকে এবং তথা সেখানকার আরও কিছু যারা তাদের টাকা পয়সাযুক্ত মানুষরা যারা আরও বেশি বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তারা এই রাজ্যে তথা দেশের বাইরে যেতেও পছন্দ করে বিদেশে যেমন হচ্ছে গ্যাংটক দুবাই প্যারিস তারা সেখানে আরও বেশি তাদের বিলাসবহুল জীবনটা কাটাতে চায় এবং কারণটা হচ্ছে তারা সেখানে গিয়ে তাদের পরিবারের সাথে এবং তারা আরও নিজের বন্ধুদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো কাটাতে এবং আনন্দ উপভোগ করতেই বেশিরভাগ গিয়ে থাকে